আমরা সাধারণত বই কোনো বুক স্টল থেকে কিনে থাকি এ সমস্ত বইগুলো বুক স্টল থেকে কিনি কারণ আরো এছাড়াও অন্য অন্য জায়গা থেকে পাওয়া যায় কিন্তু আমাদের কাছাকাছি যে বুক স্টলগুলো আছে সেই বুক স্টলগুলো থেকে ওখান থেকে কিনি এছাড়া যেহেতু আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড বইয়ের কোনো দোকান নেই আর সেকেন্ড হ্যান্ড বই বলতে যাদের বই সেকেন্ড হ্যান্ড তারা নিজেদের কাছে রেখে দেয় তারা বিক্রি করার জন্য অন্য কারো কাছে দেয় না আর বই তাদের ভাল যারা বই ভালোবাসে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অন্যদের কাছ অন্য বই বই নিজেদের বইগুলো পুরনো বইগুলো তারা নিজেদের কাছেই রেখে দেয়